আমাদের দেশে ফসল বেশি হয় যেটা সেটা হল ধান ধান চাষ করতে গেলে প্রথমে মাটিটাকে উর্বর করে নেওয়ার জন্য মাটিটাকে ট্রাক্টর দিয়ে চাষ করে নেওয়া হয় তারপরে পর্যাপ্ত পরিমাণে নু ধান চাষের জন্য জলের প্রয়োজন তাই ধান চাষ করতে গেলেই আগে দেখতে হবে যে জলটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে কিনা তাই যেখানে আমরা ধান চাষ করি সেখানে আগে পর্যাপ্ত জল দেখেই ধান চাষ করি দ্বিতীয়ত হল যে সার জৈব সার রাসায়নিক সার বেশি প্রয়োগ করা হলে তখন মাটির উর্বরতা একটু কমে যায় তাই আমাদেরকে দেখতে হবে ফসল ফলানোর জন্য বেশি করে জৈবসার প্রয়োগ করা তা আমরা যদি জৈবসারটা বেশি করে প্রয়োগ করতে পারি তাহলে গুণগত মান ফসলের সেটা ভালো হয়